কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বারো মাস কিন্তু তেরোটা কিন্তু উৎসব তাহলে উৎসব প্রথম উৎসব বাঙালির বড়ো উৎসব দুর্গা পুজো তাহলে যে দুর্গা পুজোতে কী হয় না দেখা যায় শুধু অনুষ্ঠান পর্ব হতে থাকে আবার কোথাও কোথাও কী থাকে না নাচ কিন্তু হয়ে থাকে আবার তারপরে আমরা দেখতে পাবো যে রবি ঠাকুরের জন্মদিন কারণ রবি ঠাকুর একজন মহান মনীষী যে মনীষীকে আমরা স্মরণ করতে গেলেই প্রথমেই মনে পড়ে যায় তাঁর গান তাঁর আব তাঁর কবিতা আবৃত্তি আমরা সাধন করি আবার ছোটো গল্পকে আমরা পাঠ করে থাকি ছোটো গল্পের পরেন ছো একি একাঙ্ক নাটক আমরা কী করি না মঞ্চস্থ করি তাহলে এই মঞ্চস্থ করার পরেই কিন্তু বেরিয়ে সবার মনে কিন্তু বেরিয়ে আসে কবিগুরুর একটা নাচ আমরা দেখবো রবি ঠাকুরের যেই রবীন্দ্র নৃত্য সবার কি দৃষ্টিকে কে কী করে আকর্ষ আকৃষ্ট করে সেই দৃষ্টির আকৃষ্ট করার পিছনে থাকে একটা সুদীর্ঘ কিন্তু আর্ট এই আর্ট শিল্প যাকে বলছি সেই শিল্প কিন্তু বড়ো মহৎ শিল্প আবার শুধু শুধু কি রবীন্দ্রনাথ শুনছি আমরা নৃত্য দেখতে পাই না শুধু রবীন্দ্র নৃত্য নয় এর সঙ্গে সঙ্গে দেখতে পাই আমরা নজরুল নৃত্য এই নজরুলের কবিতা এবং নজরুল নৃত্য তো অসাধারণ রবীন্দ্র এবং এবং নজরুল নৃত্য দুটো কিন্তু দুটো আলা দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু দুটো শিল্পীরই দুটো মনীষীরই কী রয়েছে না তাদের যে নৃত্য ধারা দুটো সম্পূর্ণ আলাদা এর পরেই আসে আমাদের তো সরস্বতী পুজো যে সরস্বতী পুজোতে কী হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান হওয়ার পরেই আমাদের নাচেই ধামাকা যে যে নাচ কী করে রবীন্দ্রনাথ নো নজরুল আবার আস আধুনিক গান সে যে এই সমস্ত গান গানের যে নৃত্য আমাদেরকে মনকে কী করে না আকৃষ্ট করে এবং সবার দৃষ্টিকেও কেড়ে নেয় সেই জন্য নাচ একটা অনুষ্ঠানের একটা প্রধান অঙ্গ